হ্যাঁ আমি সরাসরি চুলাতে রান্না করেছি এ এটা গ্যাস ইন্ডাকশানের থেকে ভিন্ন কারণ ওয়ান গ্যাসে এ সেরকম কোনো ক্ষতি হয় না চুলাতে রান্না করতে গেলে এ ক্ষতির সম্ভবনা বেশি ই গায়ে আগুন লেগে যাওয়া এবং ঘর বাড়িতে আগুন লেগে যাওয়া আর রান্না পুড়ে যাওয়ার সম্ভবনা বেশি কিন্তু গ্যাসেতে সেই সম্ভবব সম্ভবনাটা কম কম কারণ অন গ্যাসের আঁচ কমানো বাড়ানো যায় কিন্তু উনানে সেরকম একটা যায় না ইন্ডাকশান কারেন্টের সাহায্যে রান্না করা হয় ওয় এবং তার রান্না সুস্বাদু হয় ওয় জ্বালানি জ্বলন্ত চুলা হলো রান্নাঘরের চুলা সবচেয়ে মৌলিক নকশা কাঠ কয়লা ফসলের অংশ ও বিশেষ এবং গোবর ওর কয়লা তাদের খাবার রান্নার জন্য প্রাথমিক চুলায় বা খোলা আগুনে পোড়ায় আয় সেখানে ব্যবহারের জন্য আরও জ্বালানি এ সাশ্রয়ী এবং পরিবেশগতভাবে ভালো ও এটা রান্না করার জন্য ভালো ও প্রাকৃতিক গ্যাস এবং বৈদ্যুতিক চুলা আজ পশ্চিমা দেশগুলিতে সবচেয়ে সাধারণ অন অফ ফসিল এর উৎস থেকে বিদ্যুৎ উৎপন্ন হলে পরিবেশগত প্রভাব কমাতে পারে এ